ঝাড়গ্রাম জেলায় স্থানীয় আবাসন বা বিকল্প বলতে এখানে একটা অষ্টম শ্রেণী পর্যন্ত বেসরকারি স্কুল আছে সরকারি স্কুল কাছাকাছি মানুষদের পড়াশোনার জন্য কিন্তু বেসরকারি স্কুলে অনেক দূর থেকে ছেলেরা এসে পড়াশোনা করে তাই এখানে স্কুলের সাথে হাউজিং মার্কেট বা হোস্টেল আবাসন বিকল্প রয়েছে এখানে অনেক বাইরের ছেলে এসে এই আবাসনে থেকে পড়াশোনা করে আবাসনের আবাসনে বিকল্প উপলব্ধি রান্না করার জায়গা এবং থাকা খাওয়ার ভালোই ব্যবস্থা আছে